তেরো চার তারিখে আমি এবং আমার ছজন বন্ধু মিলে পুরুলিয়া বাসট্যান্ড থেকে অযোধ্যা যাবো তো সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত ছজন বসার মতো একটি ক্যাব বুক করতে চাই আমরা তো সেই দিনে পাওয়া যাবে কি না সেটা বিস্তারিতভাবে একটু জানান